আমাদের এখানে স্কুলগুলোতে ছোট থেকে যেমন নার্সারি থেকেই বাচ্চাদেরকে পেপার কাটিং শেখানো হয় পেপার কেটে কেটে ছোট ছোট করে কেটে কেটে বিভিন্ন রকমের জিনিস বানানো নৌকো বানানো পুতুল বানানো ঘর বানানো বিভিন্ন রকমের জিনিস বানানো শেখানো হয় এমনকি আমাদের এখানে যে গার্লস স্কুল আছে সেই গার্লস স্কুলে ফাইভ থেকে এইট পর্যন্ত ফাইভ থেকে এইট পর্য এইট ক্লাস পর্যন্ত সেলাই শেখানো হয় বিভিন্ন রকমের সেলাই শেখানো হয় ডাল তারপর চেন সেলাই কাশ্মীরি সেলাই গুজরাটি সেলাই এমনকি কিছু কাটিং শেখানো হয় মোজা কীভাবে মোজা করতে হয় কীভাবে সোয়েটার করতে হয় এইসব শেখানো হয় আসন করা শেখানো হয় এমন এমনকি আমাদের এখানে ভোকেশনালের যে কোর্সগুলো করানো হয় স্কুলগুলোতে সেখানেও বিভিন্ন রকমের হাতের কাজ শেখানো হয় যেমন মোবাইল সারানো স্টিলের কাজ বিভিন্ন রকমের কাজ শেখানো হয় যাতে ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে ব্যবসা করতে পারে এরকম ধরণের অনেক কিছু শেখানো হয় এমনকি আমি আমার আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম গার্লস স্কুলে পড়তাম ওই স্কুলে আমি সেলাই শিখেছি বিভিন্ন ধরণের সেলাই শিখেছি চেন সেলাই শিখেছি রান সেলাই শিখেছি হেম সেলাই শিখেছি কাশ্মীরি সেলাই শিখেছি মোজা করা শিখেছি মানে বাচ্চাদের যে পায়ের মোজা পরে পরি আমরা শীতকালে সেই মোজা কর সেই মোজা করা শিখেছি এমনকি আমি এখনও পর্যন্ত এই পেপার কাটিং যেমন পেপার ছোট পেপার কেটে আর্ট পেপার কেটে কার্ড বানানো যেমন বার্থডে কার্ড বানানো কোন বা কোন কাউকে গিফট করার জন্য কোন কিছু বানানো এক্সপ্লোরার বক্স কিংবা কাঁচের কাঁচের ফ্রেমের ওপর কিছু আঁকা কিংবা কাঁচের গ্লাসের ওপর রঙ তুলি দিয়ে এঁকে বিভিন্ন রকমের চিত্র ফোটানো ফুল ফোটানো সেইসব জিনিসগুলো করা এমনকি বিভিন্ন রকমের ফুলের ভাস করেছি তারপর পেপার কেটে কেটে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস তৈরি করেছি